আমি অনেক ছোটোবেলা থেকেই বাগান করা শুরু করেছি যদি বলি কীভাবে তাহলে আমি ফুল খুব পছন্দ করি এছাড়াও বিভিন্ন রকমের শাক গাছ বা সবজির গাছ ফলের গাছ সব কিছুই লাগাতে পছন্দ মানে আমি আসলে বাগান খুব পছন্দ করি আমি যখন খুব ছোটোবেলায় ছিলাম ছোটোবেলায় তখন তো আর গাছ টাছ কিনে নিয়ে এসে লাগিয়ে বাগান তৈরি করা হয়নি তাই যখন মোটামুটি একটু বড় হলাম তখন আমি বাগান তৈরি করতে শুরু করলাম প্রথমে শীতকালে শীতের ফুল নিয়ে আসতাম তার পরে গ্রীষ্মকালে গরমের ফুল নিয়ে আসতাম এভাবেই আমার বাগান বাড়ছিল কিন্তু তার পরে আমি শুরু করলাম এবং জানতে পারলাম ওইটুকু করতে করতে যখন নার্সারিতে গেলাম সেখানে বলল যে বারো মাসে এক রকমের ফুল ফুটবে সেরকম ফুল পাওয়া যায় যেটা সারা বছর ধরে থাকবে তখন সেই রকম ফুল গাছ নিলাম ফুল নিয়ে এসে বাড়িতে লাগালাম মানে বাড়ির পাশে একটা বাগান আছে বাগান ঠিক নয় বাড়ির লাগোয়া একটা ছোটো জায়গা ফাঁকা ছিল আমি সেই জায়গাতেই সব কিছু লাগাই এবং এই বাগান তৈরি করি এবং তাদেরকে সঠিক সময় সার বীজ জল দিই আবার ঝাউগাছও কয়েকটা লাগিয়েছি গেটটার কাছটাতে যাতে দেখতে ভালো লাগবে সৌন্দর্য তৈরি হয় এবং সেই ঝাউগাছগুলোকে আমি কেটে সমান করে রাখি বা সাজিয়ে রাখি যাতে আমার সেটা দেখতে আরও ভালো লাগে কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং যেহেতু সব রকমের গাছ লাগাতে পছন্দ করি তো সেগুলো সাজিয়ে গুছিয়ে লাগাতে পছন্দ করি এরপর আমি কয়েকটা ফলের গাছও লাগিয়েছি যেহেতু আমার বাড়ি গ্রামে তো পেয়ারা গাছ এই গাছগুলোই লাগিয়েছি তারপর এছাড়াও আমি কয়েকটা শাক সবজি গাছ লাগিয়েছি যেমন বলা যায় যে ব্রাহ্মী শাকের গাছ লাগিয়েছি যেটা আমাদের খেলে ব্রেনেরও খুব উপকার হয় তো ওই গাছটাই আমি লাগিয়েছিলাম আর আমি খুব ছোটোবেলা থেকে বাগান তৈরি করেছি এবং আমার বাগান আমি এভাবেই বাড়াচ্ছি এবং ভবিষ্যতে আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই